কিছু মিষ্টি খাওয়া হলো যেমন জিলাপি বোঁদে মিহি দানা সন্দেশ কালাকাঁদ রসগোল্লা মালাইকারি মালাইচপ আরও নানান রকমের মিষ্টি আইটেম বলা